হ্যাঁ এমন কিছু বিষয় আছে যেগুলি আমি লিখতে চাই আই কিন্তু সেটা নিয়ে আমার কোনো সন্দেহপ্রবণ নেই কোনো সন্দেহ নেই এটা নিয়ে কারণ আমি কারণ আমি তো গল্প লিখতে চাই গল্প সেই গল্পগুলি খুবই ভালো তো সেটার জন্য আমার কোনো সন্দেহ নেই আর কোনো সংবেদনশীল না এমন কোনো সংবেদনশীল বিষয় নেই জানি আমি ভারতে নিষিদ্ধ বলে মনে করি